আমি একবার আমার পিসি বাড়িতে গিয়েছিলাম দেখলাম পিসি বাড়ির সামনে একটু জায়গা আছে তো আম গাছ জাম গাছ সবজি গাছ তারপরে আরও অন্যান্য ফুল গাছ অন্যান্য গাছ লাগানো আছে ইত্যাদি তো আমার দেখে মনে হল আমারও বাড়ির সামনে একটু জায়গা আছে দেখে মনে হল যে আমিও একটু বাগান তৈরি করি আমিও এসে একটু সবজি গাছ লাগালাম ফুল গাছ লাগালাম লঙ্কা গাছ লাগালাম একটু আম গাছ লাগালাম দেখে দেখতে দেখতে গাছগুলো সব দেখলাম হল আম গাছও হয়েছে সবজি গাছও হয়েছে তো বাগানটায় এবার সুন্দরভাবে বাগানটা পরিষ্কার করি ঘাস টাস সব উবড়ে ফেলে দি গোঁড়া থেকে সুন্দর পরিবেশটাও ভালো লাগলো বাড়ির সামনে আর বাগানটাও দেখতে ভালো লাগলো আমার ইচ্ছেও ছিল যে আমি একটু বাগানের মতন করবো বাইরে সামনে বাগানের মতন হল